একটি যাত্রীবাহী বাসের বর্ণনায় আমরা প্রথমে বলতে পারি যে যে যাত্রীবাহী বাসগুলো হাই হাই হাইরোডে চলাফেরা করে সেইগুলো হলো নানান কোম্পানির বাসগুলো এবার বাসগুলোতে যাত্রী বোঝাই করে সেগুলো চলাফেরা করে চালকের আসনটি থাকে বাসের প্রথমত যে চালায় যাকে আমরা চালক বলি সে সামনে থাকে ব্রেক কন্ট্রোল করে হ্যান্ডেলটা ধরে রাখে উপরে স্টোরেজের যে কেরিয়ারগুলো থাকে যেগুলোকে থাকা বলি আমরা থাকাগুলোতে আমাদের মালপত্র রাখি জিনিসপত্র ব্যাগ এই সমস্তকে নিয়ে যাওয়ার জন্য উপরে স্টোরেজটা রাখা হয় সেখানে তার পাশে থাকে হচ্ছে জানালা প্রত্যেকটা বাসের দু সাইডে থাকে জানালা এবং দু সাইডেই সিট থাকে মি মিডিলটায় যাত্রী যাওয়া আসা করার জন্য একটা ফাঁকা রো জায়গা থাকে যেটাকে আমরা রাস্তা বলি বাসের ভিতরেই সেটা এবারে প্রত্যেকটা সাইডে দুটো এমনকি তিনটে করেও সিট থাকে প্রত্যেকটা সিটে এক একজন করে যাত্রী আসন গ্রহণ করে এবং সেই ভাবে যাত্রা করে প্রত্যেকটা মানুষ এইভাবে তাদের দূরত্বতম যে জায়গাগুলো যা যাত্রা করে সেইভাবে চলাফেরা করে যাত্রা চলাকালীন বাসের চালক যিনি উনি খুব সতর্কভাবে সেই বাসটাকে চালিয়ে নিয়ে যান গন্তব্য স্থলে যাতে করে কোনোরকম অসুবিধা না হয় যাত্রাকালীন চালকের চোখ এবং মনসংযোগ সব সময় সঠিক থাকে তাদের কখনও কোনোরকম ভুল ডিসিশানে একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই জন্য চালককে সব সময় সজাগ এবং সচেতন থাকতে হয় আর যে জানালাগুলো থাকে বাসের দু সাইডে এবং তার মিডিলে থাকে মিডিলে নয় লাস্টের দিকেও থাকে একটা ইমারজেন্সি যে জানালা সেখান থেকে কিছু কিছু যাত্রীর যাত্রাকালীন বমি বমি ভাব হয় যারা খুব সহজে তাদের মানে মাথাটাকে বাইরে হালকা বের করে তাদের কাজটা সারতে পারে তাছাড়া যে সমস্ত বাসগুলো খুব ব বড় ধরনের হয় এবং যাত্রী বোঝাই যে বাসগুলো চলে সেগুলো বড় বড় রোডে যখন চলে সেগুলো দোতলাও হয়ে থাকে দোতলা বাসগুলোতে যাত্রী অনেক বেশি ধরে সাধারণত একটা যাত্রীবাহী বাসে আমরা গননা করে দেখেছি সত্তর থেকে আশি এমনকি একশো জনও পর্যন্ত যাত্রী বহন করে নিয়ে চলে এই বড় বড় যাত্রীবাহী বাসগুলো সাধারণত ডিজেলেই চলে এবং তাদের ট্যাঙ্কি ফুল সব সময়ে ভর্তি থাকে তাছাড়া প্রত্যেকটা বাসের চালকের সাথে সাথে থাকে দুজন করে কর্মচারী যারা কী করে একজন প্রত্যেকটা যাত্রীর কাছ থেকে টিকিট গ্রহণ করে আর একজন প্রত্যেকটা স্টপেজ বা জায়গাগুলোয় আসলে যাত্রীদেরকে সজাগ করে দেন এবং তাদেরকে যথাস্থানে নামিয়ে সামনের দিকে এগিয়ে যান এইভাবে যাত্রীবাহী বাসগুলো চলাফেরা করে এরকম একটা অভিজ্ঞতা আমারও আছে আমি গেছি বাসে ভ্রমণ করেছি শুধু আমি নয় আমার বেশ কয়েকজন বন্ধুরা মিলে আমরা দীঘাতে বাসে ভ্রমণ করেছিলাম যে বাসটা ছিলো দ্বিতল বাস দোতলা যেগুলো কলকাতা হাই রোডে বেশি চলে এই বাসগুলোতে আমরা যখন ভ্রমণ করি ভ্রমণের অভিজ্ঞতাটা খুবই প্রশংসনীয় এবং মনে রাখার মতো কারণ প্রত্যেকটা জায়গায় আমরা যখন চলফেরা করছিলাম মানে বাসের ভিতর দিয়ে বন্ধুদের প্রতকেটা সিটে আমরা যখন হাঁটছি দেখছি যে মানে আমরা কিছু বুঝতেই পারছিলাম না কারণ সমস্ত সিটটা এতটা সুন্দর নরম এবং মানে বসার পক্ষে এতটাই আরামদায়ক সেটা বলে শেষ করা যায় না কারণ আমরা জানি যে যে সমস্ত জায়গায় যে সমস্ত জায়গায় আমরা চলাফেরা করছি তার মধ্যে দীঘা হলো আমাদের জায়গার স্থানীয় দর্শনীয় একটা স্থান এখানে আমরা একটা রেড কালারের বাসে ঘুরেছি গেছি আমরা যাত্রা করা সময় আমাদের মধ্যে একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে যে এই বাসে যখন আমরা চলেছি তখন বাসের ভিতরে সব বন্ধুরা মিলে কত আড্ডা দিতে আড্ডা দিতে দিতে আমরা গেছি বুঝতেই পারি নি কারণ বাসের চালানোর সাথে সাথে যে হালকা যে দোলনটা থাকে তার সেটা অনেক আনান্দদায়ক এবং তাতে করে আমরা খুব মজা পেয়েছিলাম এবং আমাদের যে গন্তব্য স্থল দীঘা সেখানে পৌঁছে আমরা খুবই আনন্দ করেছিলাম এবং বাসটা আমাদের সঙ্গেই ছিলো সেটা পুনরায় আমাদের ফিরতেও সাহায্য করেছিলো মানে ফেরার সময় আমরা সেই একই বাসে করে ফিরেছি বর্তমান আমরা এই বাসের বর্ণনা দিতে গেলে একটাই কথা বলতে পারি যে পরিবহনের মধ্যে জাত মানে যাত্রী চলাচল করার বেশিরভাগ মানে অধিকাংশ যাত্রী একসাথে চলাচল করার একটা বিশেষ মাধ্যম হলো এই বাস কারণ এই বাসে করে আমরা অধিকাংশ মানুষ একসাথে বেশিরভাগ একসাথেই যেতে পারি যাওয়া আসা করতে পারি এবং অনেকেই মিলেই আমরা এই যাত্রাটা করে থাকি বলে বাসটাকে আমরা সবথেকে দ্রুততম এবং পরিবহনের সবথেকে একটা গুরুত্বপূর্ণ যানবাহন হিসেবেই চিনি বা জানি ওই জন্য আমরা এই বাসের যে সাধারণ ডিজাইন বা এগুলো হয় সেগুলো দেখতেও খুব অ শোভনীয় অতুলনীয় এগুলো বলে শেষ করা যায় না অতএব বাসের ভ্রমণ আমার হয়েছে আমরাও একসাথে ভ্রমণ করেছি তাই বাস সম্পর্কে আমার এই সাধারণ একটা অভিজ্ঞতা শেয়ার করলাম